হ্যালো আপনি সন্তু হ্যাঁ আমি দুষ্টু পাল আপনি এই কৃষক ব্যবস্থায় এই যেসব জিনিস ব্যবহার হচ্ছে সেগুলোর ব্যাপারে কিছু বলতে পারবেন এই সময় তো পৌষপার্বণের ধান তোলা হয়ে থকে বিশেষ আউশ ধান মনে হচ্ছে না আচ্ছা এই নবান্ন উৎসবে অনেক সহযোগিত আছে সরকারের আপনি ধান কোথা থেকে কেনেন এই আউশ ধান যেটা চাষ করেন আমি তো বুবাই পালের কৃষিভাণ্ডার থেকে কিনি আচ্ছা সস্তায় পাওয়া যায় এই ধান চারা হ্যাঁ হয় খুব সুন্দর খেতে লাগে আপনি খান না না সেই গুঁড়ি দিয়া হয় ওই আউশ ধানের চাল যেটা হয় সেটারই গুঁড়ি দিয়ে বানানো হয় আপনাদের বাড়িতে নিমন্ত্রণ করবেন আচ্ছা আমি বিজ্ঞর কাছে ধান কিনতে যাই তার জন্যে কিছু তার কোনো ঠিকানা পাওয়া যাবে তার কৃষিভাণ্ডারটা কোথায় আছে কোথায় আছে দোকানটা আপনিও পাঠান ধন্যবাদ বিজ্ঞজয়